হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ হুম ও ও তো এমনি ভালো পারফরমেন্স করে হ্যাঁ ঠিক আছে আর ও তো এমনি পারফরমেন্স করে ভালো তো সেক্ষেত্রে কী ধরনের মানে কী মানে গান করবে না নাচ করবে কোনটা নাচ করবে তো নাচ করলে কোন গান কোন গানের উপরে করবে আপনি কি কোনো কিছু সিলেক্ট করেছেন না আমি করব কী বলতে চাইছেন হ্যাঁ এবারে ধরুন অনেকগুলো স্পেশাল আছে যেমন হচ্ছে ওড়িশি আছে ঠিক আছে বিভিন্ন ধরনের নাচ আছে না কি ওয়েস্টার্ন না ক্লাসিক্যাল কী চাইছেন বলুন হুম হুম এবারে আমাকে একটা বলুন যে কটা কটা পারফরমেন্স করবে কটা ও করবে দু তিনটে করবে এবারে দু তিনটে করতে গেলে তো পরপর একসাথে করতে পারবে না তাহলে একটা গ্যাপিংয়ে গ্যাপিংয়ে মানে প্রোগ্রামটা কতক্ষণ প্রোগ্রাম ওখানে

সেটাই বলছি একটু গ্যাপিং না দিলে হ্যাঁ মেকআপের জন্য একটা টাইম লাগে প্লাস ওর একটু রেস্টও দরকার না হলে তো পরপর ডান্সগুলো করতে পারবে না না তো ঠিক আছে তাহলে একটা ক্লাসিকাল একটা দেওয়া হোক একটা রবীন্দ্র সঙ্গীতের ওপরে হোক একটা ক্লাসিকাল এমনি নর্মাল হোক আর একটা হচ্ছে ভরতনাট্যম বা কিছু এই জাতীয় তিনটে পারফরমেন্স করুক তাহলে এই আমার মনে হয় কী সেটা করলে ভালো হবে এবারে আপনি যেটা ভালো হ্যাঁ হ্যাঁ ভালোই করেছেন অসুবিধার কিছু নেই সমস্যার কিছু নেই তাহলে ওর তো প্র্যাকটিসটা শুরু করে দিতে হবে এখন থেকে কালী পুজো তো খুব সামনেই তাড়াতাড়ি হয়ে গেল মানে চলে এসেছে তো তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় কী প্র্যাকটিসটা শুরু করে দেওয়া উচিত কালকে থেকে কি ওর সময় হবে ডান্স ক্লাসে তাহলে বিকেলের দিকে আমি থাকি তাহলে বিকেলের দিকে নিয়ে চলে আসুন কালকে থেকে আমি থাকব এ কটা দিন বিকেলের দিকে তাহলে চারটে সাড়ে চারটে নাগাদ নিয়ে চলে আসুন তাহলে এখন থেকে প্র্যাকটিসটা শুরু করে দিলে কী ভালো হবে আর কি আচ্ছা ঠিক আছে অসুবিধার কিছু নেই আমি আমি শিখিয়ে দেবো বা আমি দেখিয়ে দেবো কোনো অসুবিধা আমি তো থাকছি কটা দিন পুজোর আগে পর্যন্ত অসুবিধের কিছু নেই ও আসুক আপনিও আসবেন আমি ওকে দেখিয়ে দেবো বা আপনাকেও কিছু জিনিস দেখিয়ে দেবো বাড়িতেও যেন একটু প্র্যাকটিসটা ও করে তাহলে ভালো হবে আর কি ঠিক আছে হ্যাঁ দেখিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই আপনি কালকে আসুন ঠিক আছে

ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ রাখছি তাহলে হুম হুম